ভ্রমণ আমি সব সময় একা করতে পছন্দ করি যদিও আমার সঙ্গে থাকে সব সময় ক্যামেরা কারণ যদি কোনো মানুষের সাথে ভ্রমণ করতে বেরোই বা কখনও ট্র্যাভেলে বেরোই সেইক্ষেত্রে কী হয় যেখানে রাত সেখানেই কাত হওয়া যায় না কিন্তু আমার কাছে ভ্রমণ মানে যেখানেই রাত সেখানেই কাত এবার সঙ্গী থাকে ক্যামেরা একটাই কারণ সেটা হল সমস্ত দৃশ্যগুলোকে আমি আমার স্মৃতিপটে আবদ্ধ করে রাখার জন্য ক্যামেরাকে ব্যবহার করি আর ছবি যখনই দেখি একান্তের সেই সুসময়ের দৃশ্যগুলো তখন মনে মনেই আমি ভেসে যাই সেই নির্জনতায় সেই পাহাড়কে কাছে পাওয়ায় সেই নদীকে সেই জঙ্গলকে সেই সমুদ্রকে আবার রোমন্থন করি আবার অনুভব করি প্রতিটা মুহুর্তে সেই ছবি দেখে মনে করি যেন আমি ঠিক সেই সময়টাতে পৌঁছে গেছি আজকের থেকে দু বছর আগে যেখানে গেছি বা আজ থেকে ছ মাস আগে যেখানে গেছি সেই জায়গাটাতেই যেন বসে আছি ঘরে থেকেও আমার সেটাই অনুভূতি হয় এবং সো মূলত সেই কারণটাতেই আমি ভ্রমণের সঙ্গী হিসেবে আমার ক্যামেরাকে সব সময় পছন্দ করি ক্যামেরা ছাড়া আমি কারোর সাথেই ভ্রমণ কোত্তে কখনও পছন্দ করি না এবং সে সেই সমস্ত দৃশ্যগুলো সেই সমস্ত সময়গুলোকে স্মৃতিপটে এবং সেইগুলোকে চিরকাল অমলিন রাখার জন্যই সঙ্গী হিসেবে ক্যামেরাকে বেছে নিই বর্তমানে অতীতে এবং ভবিষ্যতেও ক্যামেরাকে নিয়েই শুধু ভ্রমণ করার ইচ্ছে আমার রয়েছে